মাছ ধরার পদ্ধতি সে যুগ আর এ যুগ সম্পূর্ণ আলাদা পদ্ধতির তৈরি হয়ে গিয়েছে আমি যদি সে যুগের কথা বলি তাহলে আমার মনের ধারণা যেটা বা বাবা ঠাকুরদাদের আমলে আমরা যেটা দেখেছি আমরা এক সময় দেখতাম যে নদীতে মাছ ধরার পদ্ধতিটা ছিল অন্য রকম যেটা বলি প্রথমত আমি লক্ষ্য করেছি যে একটা বড় সুতো বা দড়ি তার একটা মাথা কূলে বা কিনারায় কোনো একটা লাঠির সঙ্গে বাঁধা হতো এবং তার শেষ প্রান্ত যেটা জলের গভীরে বা সমুদ্রের একদম ঠিক জলের গভীরে পৌঁছতো সেটাতে কী করা হতো সেটাতে এক মাথায় সে মানে সেই মাথাটায় একটা লোহার বড় টুকরো বা খোয়া জাতীয় কিছু সে মাথাটায় দড়ি বেঁধে তার পাশে ছোট ছোট সুতোয় একটু মোটা ধরনের সুতোয় বড়শি গাঁথা হতো এবং বড়শিটাকে ভালো করে বাঁধা হতো এবং সেই বড়শিতে মাছ গেঁথে দেওয়া হতো মৃত মাছ গেঁথে দিয়ে কূলে দাঁড়িয়ে থাকা মানুষটি নিজের মাথার চারপাশে দড়িটাকে খুব ঘুরিয়ে নদীর মধ্যেখানে ফেলে দিত

কূলে অপেক্ষা করত যে কখন সেই বড়শি মাছে গিলবে এবং সে মাছটি ধরবে তো দীর্ঘ প্রতীক্ষার পরে হয়তো কোনো রকম একটা মাছ বড়শিটা গিলল বা মাছ ধরল তখন উপরে সংকেতজনিত কিছু শামুকের টুকরো বা হয়তো বোতলের মধ্যে কিছু দিয়ে খালি বোতলের মধ্যে কিছু দিয়ে একটা সঙ্কেতজনিত চিহ্ন হিসেবে কিছু থাকত নিচে জলের গভীরে মাছটি যখন ওই মাছ বেঁধা বেঁধানো বড়শিটাকে গিলত এবং সে যখন ওটাকে ছাড়ানোর চেষ্টা করত তখন উপরের সঙ্কেতজনিত যে শামুকের খোলসগুলো থাকত সেগুলো নড়াচড়া করত তখনই বোঝা যেত যে কোনো একটা মাছ

উপরে পাহারারত মানুষটি তখন ওই দড়ি টেনে কিনারায় তুলত এবং মাছটাকে নিয়ে সানন্দে বাড়ি ফিরত তাছাড়াও সেই সময় আমরা দেখেছি মানে বাবা ঠাকদাদের মুখে শোনা যে বড় জাল দিয়েও নাকি মাছ ধরত নৌকা নিয়ে নদীতে গিয়ে সারা দিন মাছ ধরত হয়তো কিছু হল বা হল না নিরাশ হয়ে ফিরেও আসতে হতো এখন দেখা যায় সম্পূর্ণ মানে একালের কথা বলতে যেটা সেটা দেখি নৌকার মধ্যে মেশিন বসিয়ে মানুষ নদীবক্ষে প্রবেশ করে এবং দীর্ঘ দুই তিন দিন যাবৎ তারা অনেক দূরে বা গভীর সমুদ্রে বা অন্য কোথাও গিয়ে যেখানে মাছের সন্ধান মেলে তারা ঠিক সেইখানে গিয়ে প্রতীক্ষা করে এবং নদীতে আধুনিক জাল যেগুলো কারেন্ট জাতীয় জাল যেগুলো যা সহজে মাছের চোখ পর্যন্ত সন্নিবিষ্ট হয় না যেমন ধরুন এত হালকা যে জালগুলো নদীতে ফেলার ফলে মাছ সহজে ধরা দেয় আধুনিক যুগে উন্নত মানের পর্যবেক্ষণ বা উন্নত মানের কলা কৌশলে মানুষ এখন অনেক মাছ ধরতে পারে এবং যা থেকে মানুষের উপার্জনের পথও অনেক সক্ষম হয়েছে এছাড়াও এক ধরনের খাদ্য যেগুলো পুকুর বা নদীবক্ষে দিলে মাছ সহজে সেটাতে আসক্ত হয় এবং এই আসক্তিকরণের ফলে মাছ জালে প্রবেশ করে যার ফলে সহজে এখন মানুষ অনেক উপার্জনেও সক্ষম হয়েছে তথাকথিত এখন জেলে যারা আছে তাদের ভূমিকা অনেক কমেও গিয়েছে তবে ওই আধুনিক সিস্টেমের কারণে যেটা নৌকা নৌকার পরিবর্তে যে মেশিন চালিত যে বোট যেগুলো তৈরি হয়েছে তার ফলে মানুষ অনেক উপার্জনে সক্ষমও হয়েছে